আমি কিছুদিন আগেই একটি আমার ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম যাটা যেটা ব্যবহার করে আমি বেশ আনন্দিত এবং তার দাম এবং তার পরিমাণ বেশ ভালোই ছিল যেটার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি এবং সেটি ব্যবহার করার পর আমার যা অভিজ্ঞতা হয়েছে তাও বেশ ভালো